শোনো না বলছি আমার মদ লাগবে মদের দামটাম কেমন যাচ্ছে এখন হুম রয়্যাল স্ট্যাগ কত এখন সাড়ে সাতশো না আচ্ছা আর ব্লু আর পাইট কত বুলু পাইট কত আচ্ছা আর তোমার আছে কি ও আচ্ছা তাহলে ব্লুটাই লাগবে যাইহোক তো ব্লুটা কি ডেলিভারি টারি দেওয়া যাবে বীরভূমে

আচ্ছা কত লাগবে আচ্ছা দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না আচ্ছা তা ঠিক আছে তাহলে